পশ্চিমবঙ্গের রায়গঞ্জ উত্তর দিনাজপুরে সুদর্শনপুরে অবস্থিত সারাদা বিদ্য মন্দির উনিশশো পঁচানব্বই সাল থেকে সেন্টার বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এর ও শিক্ষামূলক সিনিয়র সেকেন্ডারি প্রতিষ্ঠিত স্কুলটি সোসাইটি সারদা সেবা অধীন আনুষ্ঠানিকভাবে কাজ করেছে ও বিদ্যালয়ে বিয়াল্লিসটি শ্রেনীকক্ষ এবং সুযোগ সুবিধাও দিয়ে সজ্জিত ও সুযোগ সুবিধা খুব প্রচলন ও যানবাহনের সুবিধাও রয়েছে স্কুলে